হ্যালো বলুন হ্যাঁ শ্যামসুন্দর ফুলঘর বলুন হ্যাঁ হ্যাঁ বুঝছি হ্যাঁ আমি হ্যাঁ কি প্রয়োজনে হ্যাঁ হরিনাম ওটা ওটা কি দেশের দেশের না আপনার ব্যক্তিগত আপনি কি পেমেন্ট করবেন আগে না সঙ্গে সঙ্গে হাতে পেমেন্ট হবে হ্যাঁ আর কবে চাই আপনার কবে চাই তাড়াতাড়ি গাঁদা ফুল হবে আর আপনি যদি নতুন ধরনের রজনীগন্ধা পেতে চান রজনীগন্ধার দামটা বেশি পড়বে কারণ রজনীগন্ধা বাজারে খুবই কম হ্যাঁ আপনি কি কি চান রজনীগন্ধা পাবেন আর গাঁদা পাবেন আর কিছু কিছু গোলাপ ফুল যদি সাজাতে লাগে ঠাকুরের কাছে বেদীটায় ওটা পেয়ে যেতে পারেন হ্যাঁ কুড়ি কেজি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান একটু লিখে নিই লিখে নিই নইলে ভুলে যেতে পারি বলুন প্রথম থেকে বলুন গাঁদা ফুল কুড়ি কেজি হ্যাঁ গাঁদা ফুল কুড়ি কেজি গোলাপ ফুল পাঁচ গোলাপ পাঁচশো গোলাপ পাঁচশো হ্যাঁ গোলাপ ফুল পাঁচশো তারপর ওটা ওটা কত চান রজনীগন্ধা আগে থেকে আগের থেকে অর্ডার দিতে হয় ওটা যদি আপনি বলেন অর্ডার দিচ্ছি তাহলে না হলে পারবো না ছ কে জির ছ কেজি রজনীগন্ধা লিখুন আপনি পলাশ চাপড়ি থেকে বলছেন আপনি কোন সোর্সে বলছেন আমাকে চিনেন আমাকে চেনেন তো নাকি না নতুন দোকান হ্যাঁ তাহলে ঠিক আছে অনেকে অন্য দোকান থেকে করে নতুন দোকান আমার অনেক দোকান থেকে অনেকে আছে যারা পুরনো তাদের জন্য আমি কমিয়ে দিই কিছু দাম কমিয়ে দিই হ্যাঁ আপনি সঙ্গে সঙ্গে আপনি কি দেখা করতে পারবেন আমার সাথে দোকানে এসে দেখা করতে পারবেন বিকেলে আজকে একটু কাজ আছে দোকানটা বন্ধ থাকবে সন্ধ্যার দিক করে দেখা করলে ভালো হতো হ্যাঁ সন্ধ্যা সাতটা হ্যাঁ ওই সময়টা হয়ে যাবে আর আর বলছি তারিখটা একটু বলুন তারিখটা তারিখটা একটু বলুন লিখে নিই হ্যাঁ ফুলের হ্যাঁ রেট তো মানে আমার এখানে ধারে পাশে গারসিতলার মধ্যে যতগুলা ব্যবসায়ী আছে ফুল ব্যবসায়ী তার মধ্যে আমি একবারে খুব কমে রেট দিই এর চেয়ে কমে আর কেউ দিতে পারে না আর কি আমার বাইরে বাইরে ফুল যায় আপনি হয়তো জানবেন না জানবেন নি আমার বাইরে বাইরে ফুল যায় মেদিনীপুর পর্যন্ত ফুল যায় অর্ডার থাকে সব অন্নপ্রাশন থেকে শুরু করে সব অর্ডার হ্যাঁ হ্যাঁ খুবই কমে দিই আমি খুবই কম বাজারের মধ্যে আমি হ্যাঁ ওটা আপনি দেখা করবেন না সে আমি ঠিক করে দেবো জন্ম হ্যাঁ জন্মদিনে ওটা ওটা কি কি নেবেন ওটা একটু ফুলগুলো বলতে হবে তো গোলাপ ফুল হ্যাঁ গোলাপ ফুল দিয়ে সাজাই তাছাড়া আরও এমনি রকমারি ডিজাইন দাদা শুনুন দাদা ডিজাইন যে করে আমাদের ওটার জন্য আমাদেরকে আলাদা পেমেন্ট করতে হয় কথাটা বুঝলেন আলাদা হ্যাঁ তাহলে ঠিক আছে আমি একদম ঠিক পেমেন্ট করেন আপনি যে ভাবে সাজাতে চান তেমন ভাবেই পাবেন সে রকম আমার ব্যবস্থা আছে হ্যাঁ আপনি দেখা করবেন আমি সব রেট কমিয়ে দেবো একদম আপনি শুধু দেখা করবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখুন